আমাদের এলাকায় অনেক রকমের খবরের কাগজ পাওয়া যায় যেমন হচ্ছে আনন্দবাজার বর্তমান প্রতিদিন সংবাদপত্র কর্মক্ষেত্র এইসব সবই সংবাদপত্রগুলো আমাদের এখানে পাওয়া যায় তার মধ্যে আমার প্রিয় সংবাদপত্র হচ্ছে কর্মক্ষেত্র যেখানে বিভিন্ন কর্ম বা কর্মসংস্থান সম্পর্কে জানা যায় বা সেখান থেকে অনেক কিছু জানা যায় যেখানে হয়তো কোনো স্টুডেন্ট তার কেরিয়ার করতে পারে বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে বা কোথায় কি ভ্যাকেন্সি আছে কর্মখালি আছে যেখানে তারা অ্যাপে যোগাযোগ করতে পারে আর আমি সাবস্ক্রাইব করেছি কর্মক্ষেত্র বর্তমান দুটোই কারণ এই দুটোই আমার খুবই প্রিয় কাগজ খবরের কাগজ যেটার মাধ্যমে আমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারি বা আমাদের এলাকায় কোথায় কি ঘটনা ঘটছে বা আমাদের রাজ্যে বা আমাদের দেশে কোথায় কি ঘটনা ঘটছে বা কিছু কিছু সংবাদ যেগুলো আমাদের খুবই জানা দরকার সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি আমরা সেই সম্পর্কে ভাবতে পারি তো এইসব খবরের কাগজ বা এই এইসব ব্যাপার অনেক মানে মানুষের প্রয়োজনে লাগে